আমরা মূলত এই এলাকায় পেঁকো মাছ তারপর পুকুরের যে মাছ সেগুলো ধরি তারপর নদীতে যে মাছ সেই মাছ ধরি নয়তো বিভিন্ন রকম মাছ পাওয়া যায় বাটা মাছ ভোলা মাছ ট্যাংরা মাছ শাল মাছ তারপর ইলিশ বোয়াল এই ধরনের পাওয়া যায় এগুলো ধরি পুকুরের মাছগুলো বেশি পাওয়া যায় ধরি রুই মৃগেল বাটা কাতলা কালবোস এই ধরনের মাছগুলো বেশি ধরা হয় সবচেয়ে বেশি ধরা হয় রুই মৃগেল ও পুকুরের ধরি আমরা সবথেকে বেশি ওই ওই মাছগুলি ধরি আর রুই মাছ পুকুরের রুই মাছ হলে প্রায় দুশো টাকা কেজি আছে কোনও দিন একশো আশি টাকা কেজি মানে ওই গড়ে ধরতে গেলে একশো আশি নব্বই এরকমই দাম আছে বিক্রি হয় এখানে মাছ তো এখন ভালো হতে চায় না পুকুর ফুকুরে এখানে তো দামটা অনেক বেশি আগের মতো মাছ হচ্ছে নাকি বাটা মাছ হলে দুশো টাকা কেজি আছে সিলভার কাপ ও হয় চাষ আমাদের এদিকে সিলভার কাপ অতটা লোকে খেতে চায় না সিলভার কাপ ওই একশো একশো কুড়ি এক কেজি সাইজের মাছ হলে এরকম দাম সিলভার মাছের দামটা অনেকটাই কম খেতে যে খুব খারাপ তা নয় ভালো কিন্তু মানুষ ওই মাছটাকে পছন্দ করে না তো পাঙস ট্যাংরার চাষ আছে ওগুলোকেও আমরা ধরি পুকুরে যেগুলো এটা তো নদীর মাছ তো যেমন নদীতে চিংড়ি মাছটাও পাওয়া যায় ঘুসো মাছটাও পাওয়া যায় বিক্রি হয় বান মাছ পাওয়া যায় অন্যরকমের মাছ পাওয়া যায় তারপর পেঁকো মাছ পাওয়া যায় বর্ষাকালে যেমন বিভিন্ন পেঁকো মাছ উঠে যায় রাস্তার ওপরে আরে ধরা হয় ভালো পাওয়া যায় শোল মাছ পাওয়া যায় বড় বড় শিঙ্গি মাগুর এইসব পাওয়া যায় এই বর্ষাকালে তাই এই বর্ষাকালে বিভিন্ন চুনো মাছটা পাওয়া যায় যেমন পুঁটি মাছ মৌরলা মাছ খরশোলা মাছ দাঁড়কে মাছ এইসবটা পাওয়া যায় ভালো এই মাছেরও দাম আছে মৌরলা মাছ হলেও আড়াইশো টাকার ওপর কেজি আছে আমাদের এখানে ঠিক আছে পুঁটি মাছ অতটা দাম না পুঁটি মাছেরগুলো দাম কম দাঁড়কে মাছও দাম কম পাঁচমিশালি হলে দুশো টাকা কেজি এরকম বিক্রি হয়ে যায় আর আর মাছ সবথেকে এখানে দামি মাছ ওই যো চিতল মাছ ওইসব দামি মাছ চিতল মাছের দাম বো ভালোই এখানে আছে এক একটা চিতল মাছ তিনশো টাকা চারশো সাড়ে তিনশো টাকা কেজি আছে তারপরে এখানে নদীতে ইলিশটা পাওয়া যায় ইলিশের দাম এখন তো আটশো টাকার নিচে কোনও ইলিশ নেই তো টাটকা ইলিশ